হ্যাঁ আমি পাখি দেখার সময় বিভিন্ন রকমের পাখির ছবি আমি তুলেছি এবং আমাদের আমাদের যে বিখ্যাত এবং জাতীয় উদ্যানগুলো আছে যেমন সুন্দরবন জাতীয় উদ্যান যেমন কাজিরাঙা জাতীয় উদ্যান এবং হেমিস জাতীয় উদ্যান এবং বা বান্ধবগড় জাতীয় উদ্যান এবং সুন্দরবন জাতীয় উদ্যানে আমি নিজও গিয়েছি এবং সেখানে গিয়ে বিভিন্ন রকমের পাখি দেখেছি এবং আলিপুর চিড়িয়াখানাতে গিয়েছি ওখানে বিভিন্ন রকমের দেশি বিদেশি বিভিন্ন রকম পাখি আমরা দেখে থাকি যেমন আমাদের রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে জাতীয় পাখি সাদা বুক মাছ রাঙা তা দেখেছি এবং বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দূরের থেকে ফোনের মাধ্যমে জুম করে সুন্দরভাবে পিকচার নিয়েছি এবং টিয়া পাখি কাকাতুয়া এইগুলো বর্ষার সময় ওরা মাছ খেতে পুকুর পাড়ে এবং মাঠে তারা বসে থাকে এবং সেই সময় আমরা হাতে যখন মোবাইলটা থাকে সেই সময় ছবি তুলেছি এবং অনেকের একটা শখ থাকে যে বাড়িতে টিয়া পাখি পোষা সেটাকে পোষ মানানো এবং বাড়িতে বিভিন্ন রকমের জাতীয় পাখি যেমন ডাক পাখি বিভিন্ন রকমের পাখি আমরা দেখতে পাই দৈনন্দিন জীবনে যেমন ঘুঘু পাখি এবং সুন্দরবনে গিয়ে বিভিন্ন রকমের পাখি আমরা দেখে থাকি এবং বিভিন্ন রকম তাদের এর স্নান করা তাদের কথা বলায় এবং তাদের বাচ্চা গুলো তাদের লালন পালন করে এই সমস্ত আমরা দেখে থাকি যেমন হিমালয় অঞ্চলে যেমন বরফ ঢাকা অঞ্চল আমরা পেঙ্গুন পাখি দেখে থাকি পেঙ্গুন পাখি দেখতে খুবই সুন্দর এবং তারা পায়ের মাধ্যমে হাঁটে তারা উড়তে পারে না এবং তারা প্রধানত শীত প্রধান অঞ্চলে তারা বসবাস করে এবং শীতের সময় শীতের সময় বাইরের থেকে আমাদের চিড়িয়াখানায় প্রচুর রকমের পাখি আসে এবং সেটা দেখে আমরা খুব উপভোগ করি বিভিন্ন রকমের পাখি আমারা দেখতে থাকি এবং পাখি খুবই ভালো এবং এখন বর্তমান সময়ে এই সোশ্যাল নে নেটওয়ার্ক এবং স্যাটেলাইটের জন্য পাখি উপজাতির পরিমাণ খুবই কমে যাচ্ছে এগুলো থেকে আমাদের সচেতন থাকতে হবে এবং আমাদের বিভিন্ন বনজঙ্গলের পাখি এগুলোকে খুব সংরক্ষণ করতে হবে যেমন রাজস্থানের কেওলাদা ন্যাশনাল পার্ক এটা পাখির জন্য বিখ্যাত এবং পাখির বিজ্ঞান সম্মত

খই একটা ভালো পাই এবং যেমন আমাদের দেশের জাতীয় পাখি ভারতের জাতীয় পাখি ময়ূর ময়ূরকে আমরা সবাই খুবই পছন্দ করি এবং ভালোবাসি এবং ময়ুরেরর পাখানা নিয়ে আমরা ছোটোবেলার থেকে বইয়ের পেচের মধ্যে রাখতাম যে এটাকে ছোটো বলেই আমরা মনে করতাম যে এটা থেকে ময়রা পাখা থেকে আরও পা পাকানার সংখ্যা বাড়বে কিন্তু বড়ো হয়ে দেখি সেটা নয় ছোটো থেকেই আমরা অত বস্তায় না সবাই আমাদের বাড়িতে বাবা কাকা আমাদের যে বড়ো দিদি তাদের কাছ থেকে শুনতাম শুনে আমরা এটা ধারণা করতাম অ্যাকচুয়ালি সেটা নয় বড় হয়ে সেটা বুঝতে পেরেছি এবং ভারতের যে উড়িষ্যা ভারতের যে উড়িষ্যা রাজ্যে যে চিল্কা ও হ্রদ আছে ওখানে বিভিন্ন রকমের পাখি আমরা দেখতে পাই খুব সুন্দর সুন্দর বড়ো বড়ো পাখি সেটা আমরা দেখতে পাই এবং ওটা দেখে আমরা খুব উপভোগ করি এ এবং যেমন বড়ো বড়ো উট পাখি আছে যেমন শকুন আছে যেমন উট পাখির ডিম খুবই বড়ো এবং ওর পাগুলো খুব লম্বা শক্ত ওটা দিিয়েও আমরা খুব ভয় পাই এই ধরনের বিভিন্ন রকম পাখি বিভিন্ন জাতি উপজাতি এবং চিড়িয়াখানায় গেলে কতও রকমের বিদেশি পাখি আমরা দেখতে পাই যেগুলো দেখে আমরা খুব উপভোগ করি যেমন প্যাঁচা পাখি রাতে চলে এবং ওরা আল্ট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে ওরা স্বীকার করে যেমন ময়ূরগুলো বিভিন্ন পাহাড় উপ পাহাড় যেমন উত্তরাখণ্ডে এই মরুভূমি অঞ্চলে ময়ূর থাকে এবং ময়ূরগুলো সাপ খায় এবং অঞ্চলের সাপ খেয়ে এরা মানুষকে সুরক্ষিত করে সাপের থেকে এবং বিভিন্ন বিষয় দ্বারা সাপ খায় ময়ূুর ময়ূর খুব সুন্দর পাখি ময়ূর বষা হলে পেখম দুলে নাচে দেখতে খুবই আনন্দ পাই এবং ময়ূরের ছবি এবং ভিডিও আমরা করে থাকি এবং এ এর থেকে বাচ্চারা খুবই আনন্দ পায়